হ্যাঁ আমি বাড়ি গাড়ি শিক্ষা ব্যবসা কৃষি ব্যক্তিগত ইত্যাদির জন্য অনেক রকম ঋণ নিয়েছিলাম এবং সেইগুলি আমি আমার এলাকার গ্রামীণ ব্যাঙ্ক এবং আমার বাড়ির থেকে কিছুটা দূরে এসবিআই ব্যাঙ্ক ওখান থেকে নিয়েছিলাম তো আমার প্রাথমিক পক্রিয়া ছিলো আমি যখন কলেজে ভর্তি হয় তখন আমি আমার কলেজে পড়াশোনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ নিতে চেয়েছিলাম তো আমি পথমে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পোর্টালে ঋণের জন্য অ্যাপলাই করেছিলাম এবং তারপর সেই অ্যাপলাইটি ফরওয়ার্ড হয়েছিলো কলেজে এবং কলেজ সেইটি সব কিছু ঠিকঠাক আছে কি না দেখে সেইটি আমাদের এসবিআই ব্যাঙ্কে পাঠিয়ে দেয় এবং তারপর আমাকে ব্যাঙ্ক থেকে এক দু দিন পর ডাকা হয়েছিলো এবং ব্যাঙ্কে গিয়ে আমাকে সমস্ত রকম নথি জমা দিতে হয়েছিলো এই নথিগুলির মধ্যে হলো আমার নাম ঠিকানা জন্ম তারিখ এবং আমার বাবার আয়ের উৎস এবং পরিমাণ এবং আমাদের বর্তমান ব্যয় এবং আমাদের যে সিভিল স্কোর রয়েছে ক্রেডিট স্কোর সেইটিও দিতে হয়েছিলো এবং কতটা কী ঋণ নেবো সেই বিষয়ে আরো ওনারা জানতে চেয়েছিলেন এবং সেটি কত দিনের মধ্যে শোধ করতে হবে সেটিও ওরা বলেছিলেন এবং তারপর আমাকে আমার কলেজ সম্পর্কিত আরো অনেক কিছু নথি জমায়িত হয়েছিলো এবং তারপরে ব্যাঙ্ক থেকে কয়েকজন লোক এসে আমাদের ঘর বাড়ি পরিদর্শন করে গিয়েছিলো এবং আমার বাবার সাথে ঠিকঠাকভাবে কথা বলে সব কিছু ঠিকঠাক করে রেখে গিয়েছিলো এবং তার দু তিন মাস পর আবার আমাকে ব্যাঙ্ক থেকে পুনরায় এ ডাকা হয় এবং তারপর আমি আমার সমস্ত কিছু নথি নিয়ে গেছিলাম ব্যাঙ্কে এবং তার দু দিন পর আমার লোনটি স্যাংসান হয়েছিলো তো তারপর আমি পুনরায় লোনটি পেয়ে যাই এবং আমার পড়াশুনোর কাজে এটি ব্যবহার করতে পারি